জলখাবার বলতে আমরা যেটা বুঝি বাড়িতে ময়দা আছে একটু নিলাম নিয়ে অল্প করে মেখে ঘরের মতো লুচি করে একটু ঘুগনি তৈরি করে বা তাতে দুটো একটা মিষ্টি নিয়ে খেলেই জলখাবার হয়ে যায় আবার কোনো কোনো দিন ঘুগনি মুড়ি কোনোদিন আলু সিদ্ধ মুড়ি খেতে খুব ভালোই লাগে এছাড়াও সকালে রাস্তা থেকে রুটি বিক্রি করতে আসে সেই রুটি একটা নিয়ে বাড়ি থেকে ডিম দিয়ে মাঝে মাঝে ডিম টোস্ট করেও খেয়ে নিই এই ধরনের জলখাবার আমরা প্রায় দিনে খেয়ে থাকি এবং শুধু মুড়ির থেকে মাঝে মাঝে ওই ডিম টোস্ট এবং লুচি ঘুগনি খেতে খুব ভালোই লাগে